পশ্চিম বর্ধমান জেলার প্রধান স্বাস্থ্যসেবার সুবিধা এবং পরিষেবাগুলির মধ্যে আসানসোল মহকুমা জেলা হাসপাতাল থেকে আমরা সবরকম চিকিৎসার সুবিধা পেয়ে থাকি এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে ইএসআই হাসপাতালে কোভিড মহামারী চলাকালীন শহর এবং শহরের বাইরে প্রচুর মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছিল এছাড়াও আসানসোলের এইচএলজি হাসপাতালে কোভিড মহামারীর সময়ে প্রচুর মানুষ চিকিৎসার জন্য এসেছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে শানাকা হাসপাতালে সবচাইতে বেশি মানুষ এই মহামারীর সময় চিকিৎসাধীন ছিলেন এছাড়া বহু এনজিও এবং স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলি এই মহামারীর সময় রাস্তায় নেমে এসে সাধারণ মানুষের পাশে জল ঔষধ এবং প্রচুর খাবার সরবরাহ করেছিল